খুচরা নিলে দাম বেশি পড়বে আর পাইকারি নিলে দাম কম পড়বে আর সবজির দাম তো এখন আকাশ ছোঁয়া হয়েছে আর অনলাইন সম্পর্কে মানে অনলাইন শপিংয়ের ব্যাপারে আর কি বলবো অনলাইন শপিংয়ে একটা ভালো জিনিস কি কম দামে জিনিসপত্রগুলো পাওয়া যায় আর খারাপ সবথেকে খারাপ জিনিসটা হলো যে অনেক সময় ভালো আসে আবার অনেক সময় খারাপ আসে আর সেটা যদি রিটার্ন করি একই জিনিস বারবার ঘুরে ফিরে রিপিট আসে এমন মানে খস খস আছে জিনিসটা যে পরা যায় না এটা খুবই খারাপ দিক যতবার রিটার্ন করি ততবার ঘুরে ঘুরে একই জিনিসই আসে পাওয়া যায় না আর কোয়ালিটিও ভালো হয় না এমনি ভাব দাম কম সবই ঠিক আছে মানে ওই বলে না যে ভাগ্য ভালো থাকলে অনেক সময় কোয়ালিটি ভালোও আসে আবার বেশি বেশিরভাগ সময় খারাপ আসে আর যখনই রিটার্ন করা হয় তখন একই মানে যখনই রিটার্ন করা হয় সেম কোয়ালিটি আসে আর কোয়ালিটি বোঝাও যায় না অনলাইন থেকে তো কিনলে বোঝা যায় না নাহ শুধু দামটাই কম থাকে যতবারই আর সবথেকে বেশি খারাপ লেগেছে রিটার্নের বিষয়টা রিটার্ন করলে একে তো রিটার্ন করতে চায় না আর রিটার্ন করলে আর এক কালার চয়েস করলে আর এক কালার আসে এরকম একটা ব্যাপার হয়